হ্যাঁ নমস্কার দাদা আপনি কি মহেশ কথা বলছেন ও আচ্ছা বলছিলাম আপনি এক দিন এসেছিলেন না আমাদের বাড়িতে আপনার সব লোক নিয়ে ওই জলের নলগুলো সব লাগিয়ে দিয়েছিলেন হ্যাঁ আমি নদীয়া থেকে বলছি নদীয়া হুম ওই সেখানে আপনি এসে বাগিয়ে দিয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন বাড়ি টাড়ি করেছি আর কি নতুন নল টল লাগানো হয়েছিল সব জলের সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন জলটা যে কোন দিক থেকে খারাপ হয়ে গেছে বুঝতে পারা যাচ্ছে না সেই জন্য এবারে আপনাকে ফোনটা লাগালাম নাম্বারটা ছিল বলি আপনারাই করে গেছেন যেহেতু আপনারা এলে তাহলে দেখলে একটু সুবিধা হতো যে হ্যাঁ দেরি হলে চলবে না না আমি তো একটু বাইরে যাব একটু কাজ পড়ে আছে আমার বাড়িতে তো কেউ নেই আমার তো একটু কাজ পড়ে আছে সেই জন্য আপনাদেরকে ফোনটা লাগালাম আর আমি এই দুদিন আগে অন্য লোককে এখানে ডেকেছিলাম ডেকে দেখিয়েছিলাম জলের তারা ঠিক মতো বুঝতে পারল না এবারে যদি আপনারা বুঝতে পারেন তাহলে একটু সুবিধা হতো জলটা হলো আজ দু তিন দিন হলো জলটা এবারে কোন হুম হ্যাঁ আপনি কোথায় আছেন তাহলে ওখানেই আছেন তো হুম দূরে আছেন একটু দূরে আছেন আচ্ছা আচ্ছা আচ্ছা ও তাহলে যে আমি একটু বাইরে যাব আর কি আমার একটা কাজ পড়ে আছে একটু যদি তাড়াতাড়ি আসতে পারতেন তাহলে একটু সুবিধা হতো আর কি বুঝতেই তো পারছেন ও বাড়িতে হাজবেন্ডও নেই বাইরে কাজে গেছে এবারে কোন দিক থেকে কী খারাপ হয়েছে কিছুতেই বুঝতে পারছি না জলটাও পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে অনেকটা জল অনেকটা জল নষ্ট হচ্ছে হ্যাঁ আপনাকেই আনাতে হবে কেননা আমি বাড়িতে তো একা আছি আমি তো বাড়ি থেকে বেরোতে পারছি না না এখন তাহলে আপনি যদি কিছু জিনিসপত্র নিয়ে আসতেন আপনাকে টাকা পয়সা দিয়ে দিতাম টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম আর কি আপনি দোকান থেকে কিছু জিনিস আনিয়ে রাখবেন আর আপনার লোকদেরকে নিয়ে আসবেন আমার একটা বাইরে কাজ পড়ে আছে আর কি বাইরে কাজটা আমাকে সারতে হবে সেই জন্য যদি একটু তাড়াতাড়ি আসতেন তাহলে একটু ভালো হতো আর কি জলটাও এত নষ্ট হচ্ছে হুম সেই হিসেব ও আচ্ছা তা ঠিক আছে তাহলে আপনি একটু সকাল করে আসার চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে